কূপ থেকে দড়ি দিয়ে জল তুলতে আমার খুব কষ্ট হত তাই আমি বৈদ্যুতিন মোটর ব্যবহার করে মোটরে পাম্প দিয়ে জল তুলি আমার ট্যাঙ্কে এবং জল ভর্তি করি ট্যাঙ্কে